দিশা নার্সিং ট্রেনিং সেন্টার থেকে আমি বলছি হ্যাঁ আপনি কি কিছু জরুরি তথ্য জানতে চান

হুম তো আমাদের আমাদের এইখানে কোর্স আমাদের এইখানে কোর্স দু বছরও আছে তিন বছরও আছে ঠিক আছে এএনএম আর জি এনএম হ্যাঁ দু বছরেরটা কুড়ি হাজার আর তিন বছরেরটা তিরিশ হাজার টাকা একবারে দিতে হবে না এটা ধাপে ধাপে দিলেই চলবে হ্যাঁ যদি সে কাজটা ভালো করে শিখতে পারে তাহলে আমরা ওকে নিজের দায়িত্বে ওকে কাজ দেবো হ্যাঁ ওকে যে কোনো হ্যাঁ ওকে যে কোনো নার্সিংয়ে আমরা ঢুকিয়ে দেবো আপনি মার্চ মাস থেকেই আসতে পারেন তো আপনার মেয়েকে আপনি নিয়ে আসবেন যদি সে টুয়েলভ পাস থাকে তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে আসতে পারেন এব হ্যাঁ আর হচ্ছে আধার কার্ড এ রেজাল্ট আপনি এ নিয়ে আসতে পারেন হ্যাঁ সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন এখানে এসে ফর্ম ফিল আপ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে